পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে এদের পরিকাঠামো ঠিক ঠাক নেই তেমন হচ্ছে যে অনেক স্কুলের শ্রেণিকক্ষ মাত্র দুটো কী তিনটে আছে যেখানে শ্রেণিকক্ষ মিনিমাম ছটা করে থাকা দরকার এছাড়া হাই স্কুলগুলোতে উচ্চ বিদ্যালয়গুলিতে দেখা যাচ্ছে যে সেখানে শিক্ষক নেই অনেক প্রাইমারি স্কুলেও দেখছি শিক্ষক নেই শিক্ষিকা নেই অনেক স্কুল আছে যে এবারে ছেলে মেয়ে একসাথে পড়ে কিন্তু শিক্ষিকা নেই শুধুমাত্র শিক্ষক আছে এইসভাবে মেয়েরাও স্কুল আসতে চাইছে না আর অনেক স্কুলে লাইব্রেরি বলতে তো কোনো বিদ্যালয়েই লাইব্রেরি নেই বিদ্যালয় থেকে কিছু মাঝে মাঝে বইয়ের ব্যবস্থা করে দেওয়া হয় এসব সম্পদের মোকাবিলা করি